যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের বাংলার পাশাপাশি আরও কিছু সাবজেক্ট ছিলো তাদের মধ্যে ইংরেজি আর সংস্কৃত এই দুটি ভাষায় ছিলো দুটি আলাদা আলাদা ইংরেজি ভাষা থেকে সমস্ত কিছু আমাদের রূপান্তরিত করে বাংলা ভাষায় নিয়ে আসা হতো অনুবাদটা ঠিকঠাক মতো করে এই বাংলা ভাষায় অনুবাদ করে সেটার মানে অর্থ বুঝতে পারতাম আর ঠিক সেরখমই সংস্কৃত ভাষাটাকেও ঠিক অনুবাদ করে বাংলায় নিয়ে আসা এই রকম অভিজ্ঞতা স্কুলে পড়াকালীনও হয়েছে আবার এখন যখন বাচ্চাকে নিজের ছেলেকে পড়ায় ঠিক তখনই তাখে যখন বোঝানোর জন্য প্রত্যেকটি বাংলা ভাষা বা ইংরেজিগুলিকে বাংলা ভাষায় রূপান্তরিত করে অনুবাদ করি তাখে তার সারমর্মটা বুঝিয়ে দিই সেটা সেই অভিজ্ঞতা ওই দুটো অভিজ্ঞতাই বাংলা ভাষা সম্পর্কে আমার রয়েছে আর এই অভিজ্ঞতা খুব ভালো ছিলো কেন এই পড়ে পড়ে একটা জিনিসের মানে বুঝে তারপর সেটাকে বাংলা সুন্দরভাবে বুঝে নেওয়া বা বুঝিয়ে দেওয়া এই দুটোই খুব ভালো রকমের সেই কারণে আমার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিলো